নমস্কার আমি দীপিকা মজুমদার বলছি আপনি কি মস্তিনা খাতুন বলছেন আপনার কি পণ্য সাইকেল দোকান আছে বলছি কী আমার কিছু সাইকেল আমার কিছু সাইকেল লাগত তো আপনি কি দিতে পারবেন আপনার কাছে কী কী ধরনের সাইকেল আছে আমার তো অনেক সাইকেল দরকার ছেলেমেয়েদের জন্য তো কী কী ধরনের আপনার কাছে সাইকেল আছে তো কালারের মধ্যে কী কী আছে তো গোলাপী রঙের সাইকেল হবে আপনার কাছে আমার তো এখন অনেকগুলো সাইকেল দরকার তো আপনার দোকানটা কোন জায়গায় হ্যাঁ তো ওই ওটাই মানে সাইকেল তো দরকার আমার তো কিছু সাইকেল আপনি ক্যারি করে রাখবেন তো আসব নিতে আমার ছেলে ছেলেদের সাইকেল চাই তিনটে আর মেয়েদের সাইকেল চাই তিনটে

একটা রেঞ্জার সাইকেল চাই তা রেঞ্জার সাইকেলের দাম কেমন পড়বে আর গিয়ার দেওয়া সাইকেলগুলো হ্যাঁ তো ঠিক আছে ঠিক ঠিক আছে নমস্কার রাখছি আমি নিতে আসব তখন